হ্যাঁ হ্যাঁ বলো

হ্যাঁ

হ্যাঁ এটা তো খুব ভালো টপিক বর্তমানে তো হুম আমি পক্ষেও বলতে পারি বিপক্ষেও বলতে পারি তুমি যেটা তুমি যেটা একটা সে ঠিক করবে তার পরে এবার আমার তো জানি যে আমার বর্তমানে মোবাইল বাচ্চাদের বা ছেলে মেয়েদের কী ক্ষতি করছে তো সেই নিয়ে সেই বি বিতর্কটা খুবই ভালো জিনিস বিষয়টাও খুব ভালো জিনিস হ্যাঁ আমার খুব ভালো লাগছে এই বিষয়টা নিয়ে যে আমরা বিতর্ক সভায় যদি অংশগ্রহণ করতে পারি সেটা নিজেদেরকে ধন্য মনে করব

হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম হুম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি